পুরুলিয়া জেলায় যেহেতু ঝাড়খন্ডের সাথে অনেকটা সম্পর্কিত বা বেশিরভাগ মানুষই ঝাড়খন্ডী রাজ্য থেকে আগত তাই কিছু ঝাড়খন্ডী ধর্মীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক দিক কিন্তু অনেকটাই রয়েছে পুরুলিয়া জেলার প্রধানত যদি বলতেই হয় তাহলে মকর সংক্রান্তিতে পৌষপার্বণ যেই পৌষপার্বণে বেশ সব সব মানুষই প্রায় পিঠে বানিয়ে সংক্রান্তিতে তারপরে সেই পিঠে খাওয়ার একটা বেশ ধুম চলেই এসেছে এছাড়া ধরুন টুসু ওই পৌষ সংক্রান্তিতে টুসু বানিয়ে তা সারারাত জেগে পুজো করে টুসু মায়ের তারপর সেই নদীতে ভাসানোর একটা ব্যাপার রয়েছে এছাড়া ভাদু ভাদু দেবীকেও পুজো করে সারা রাত জেগে তার কীর্তন নাম সংকীর্তন করে তার উদযাপন করা হয় এছাড়াও আরও অনেক আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পালিত হয় পুরুলিয়া জেলাতে যেমন ধরুন পুরুলিয়া জেলাতে যে কুর্মালি সমাজ বসবাস করে তাদের একটা আলাদা উৎসব হয় সাঁওতালদের সাঁওতালি উৎসব হয় যেখানে তারা সকলে মিলে ধরে নাচ গান সারা রাত জাগা খাওয়া দাওয়া সবরকমই তারা কিন্তু উদযাপন করেন এছাড়া পুরুলিয়া জেলার যে পুরোপুরি শ শহরভিত্তিক যে উৎসব তা কিন্তু রাসমেলাকে ঘিরে রয়েছে রাসমেলার কথা আর কি বলব বোলপুরের রাসমেলার কথা সবাই জানেন পুরুলিয়াতেও কিন্তু সেইভাবে রাসমেলা ভীষণভাবে জাঁকজমক করে হয় বহু জায়গার মানুষ কিন্তু এ রাস উৎসব দেখতে পুরুলিয়াতে আসে এছাড়া জিতা পরব জিতা অষ্টমী তো অনেক উৎসব রয়েছে পুরুলিয়াকে পুরুলিয়াকে কেন্দ্র করে অনেক সাংস্কৃতিক উৎসব রয়েছে